হ্যালো দাদা আপনাদের ক্যাব এজেন্সি থেকে একটি গাড়ি বুক করেছিলাম আপনাদের ড্রাইভার আসতে দেরি করছে আর আমাদের প্রোগ্রামে যেতে দেরি হচ্ছে তাই আমরা একটি অন্য গাড়িতে করে চলে যাচ্ছি তাই আপনাদের ক্যাবটি ক্যান্সেল করার কথা বলছি